আমি অনেক্ষণ ক্যাবের জন্য দাঁড়িয়েছিলাম তো আপনি তো আসতে দেরি করছেন দাদা তো আমার পক্ষে তো আর দাঁড়ানো সম্ভব নয় আমাকে যেখানে যাচ্ছি আমাকে সেখানে টাইম মতো যেতে হবে নাহলে সেখানে খুব অসুবিধা হবে তো আমার পক্ষে আর দাঁড়ানোটা সম্ভব নয় এক কাজ করুন আমি হচ্ছে আপনাকে যে টাকাটা দিয়েছি গুগল পেতে সেই টাকাটা হচ্ছে আপনি আমাকে ফেরত দিয়ে দিন আর আমি অন্য ক্যাব দেখে চলে যাবো তো এটাই আর কি আপনি অনেক্ষণ থেকেই আমি দাঁড়িয়ে রয়েছি আপনার জন্য তো আপনি আসছেন না তার জন্যই আমাকে অন্য ক্যাব বুক করে যেতে হবে তো দয়া করে টাকাটা হচ্ছে আপনি গুগল পেতে আমাকে একটু পাঠিয়ে দেবেন